আমাদের রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ও প্রচারে বাংলা ভাষার ভূমিকা অনবদ্য এবং এর প্রভাব সুদূর প্রসারিত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যে সাংস্কৃতিক সম্পদ আমাদের দিয়ে গেছেন তা বাংলা ভাষাকে ভীষণভাবে সমৃদ্ধ করেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে কালচারাল হয় পড়াশোনা হয় এবং দেশে বিদেশে বিভিন্ন লোক রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে কালচারাল করে এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় এরা বাংলা ভাষাকে এবং আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং এর প্রভাব বর্তমান যুগেও এর প্রভাব রয়েছে